পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পেশা এবং জীবিকা বলতে আমি যেটা বুঝি সেটা হলো কৃষি কৃষি এবং তাঁত শিল্প তো বর্তমান সময়ের সাথে সাথে সেগুলো ক্রমেই বিবর্তিত হচ্ছে যেমন কৃষিক্ষেত্রে এতটা ব্যয়বহুল হচ্ছে এতটা খরচ হচ্ছে যে পরিমাণ খরচ হচ্ছে বা যে পরিমাণ পরিশ্রম করছে সেই পরিমাণে তারা উপার্জন করতে পারছে না সেই পরিমাণে তাদের আয়টা হচ্ছে না যার ফলে অনেক মানুষ কী করছে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে যারা নিজস্ব জমি করে তারাও সে জমি চাষ করছে না লোকে দিয়ে দিচ্ছে এবং কি টাকার বিনিময়ে লোকে দিয়ে দিচ্ছে এবং যারা লোকের কাছ থেকে জমি বন্ধক নিয়ে কাজ করে চাষবাস করে তারা বন্ধকি জমির পরি টাকার পরিমাণ এতটা বলছে এত বেশি টাকা বলছে যে তারা তাদের স্বাদের বাইরে হয়ে যাচ্ছে কারণ জমি টাকা দিয়ে নিচ্ছে আবার বীজ কিনছে অনেক পরিশ্রম করছে জলের প্রয়োজন হচ্ছে এসব মিলিয়ে প্রচণ্ড ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর তাছাড়া ব্যয়বহুল হলেও যদি ফসল ভালো হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল সবটা উসল হয়ে যেত ফসল হওয়ার পরে তো ঠিক পরিমাণে দাম পাচ্ছে না কৃষিরা আর বন্যা মানে প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্টও হচ্ছে যে কারণে চাষ আাবাদের দিক থেকে মানুষের মনোযোগটা উঠেই যাচ্ছে আর তাঁত শিল্প তাঁতিরা এখন তো মেশিনের দ্বারাই সব কিছু হচ্ছে যে কারণে সময়ের সাথে সাথে কেমন যেন হারিয়ে যাচ্ছে হাতে বোনা যে তাঁত শিল্পটা সেটা হারিয়ে যাচ্ছে